পৃথিবী উন্নত নাকি অনুন্নত সেই সম্পর্কে আমার ধারণা খুবই কম তবে আমার মনে হয় পৃথিবীতে আগে যেসব জিনিস ছিল যেমন পাখিদের ওড়া নদী নালার জল পুকুরের জল চারিদিকে গাছ পৃথিবীতে শব্দ ছিল খুব কম পৃথিবীতে গ্রামীণ পরিবেশ ছিল খুবই সুন্দর কিন্তু এখন সেই দিক থেকে দেখতে গেলে আগে চিকিৎসা ব্যবস্থা একদমই ছিল না এখন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে পৃথিবীতে কল কারখানার সংখ্যা অনেক বেড়ে গেছে যান বাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে এর ফলে কল কারখানার ধূলা যান বাহনের শব্দতে অনেকটাই পৃথিবীর দূষিত হচ্ছে সেই দিকে থেকে দেখতে গেলে পৃথিবী অনুন্নত আবার এই দিক থেকে দেখতে গেলে যেখানে আগে ডাক্তার ছিল কম রোগী ছিল রোগীও কম ছিল এখন রোগীও বেড়েছে ডাক্তারও বেড়েছে চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে যেমন চিকিৎসা পদ্ধতি উন্নত হয়েছে তেমন রোগীর সংখ্যাও বেড়েছে পৃথিবীর এই দূষণের ফলে অনেক মানুষেরই অনেক রোগ দেখা দিয়েছে আগের খাবার ছিল খাঁটি খাবার এখনের খাবার হয়েছে সবই ভেজাল আগে আগে পৃথিবীতে মানুষেরা মাঠে ধানের সেদ্ধ করে তাকে হামানদিস্তায় ভেঙে সেই চালের ভাত খেত তাতে শরীর অনেক সুস্থ থাকত কিন্তু এখন খাচ্ছে সবাই মিলের চাল সেই খেয়ে অনেকেরই শরীর খারাপ হচ্ছে অসুস্থতা দেখাচ্ছে আগে দেখা যেত গ্রামে হয়ত একজনের ছাতিতে পেসমেকার বসানো আছে এখন দেখা যাচ্ছে সেইটা একশো শতাংশ বেড়ে গিয়েছে তাই পৃথিবীর উন্নত নাকি অনুন্নত হয়েছে সেই সম্পর্কে আমি সঠিক সত্য আমি কিছুই এখনও খুঁজে পাচ্ছি না